পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো বাজার হচ্ছে আমাদের বড়বাজার বড়বাজার মূলত এমন একটি বাজার যেখানে এশিয়া মহাদেশের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড়ো বাজার এই বাজারটি মূলত আশি একর জমির ওপর নির্মিত এই বাজারটির মূল প্রাচীন ইংরেজদের আমল থেকেই এই বাজারটি চলে আসছে এই বাজারে সব কিছু পাইকারি দাম পাইকারি দামে পাওয়া যায় হোলসেল মার্কেট বলতে বর্তমান সময়ে যা বোঝায় আর শপিং মলে যেমন কিছু জিনিস বানায় এগুলো সব বড়বাজার থেকেই আমদানি হয়ে থাকে এই বাজারে বড়বাজারে জুতো সিলে থাকে সব মাল কম দামেতে মানুষ সেখান থেকে জিনিসপত্র কিনা নিয়ে এসে নিয়ে ব্যবসা করতে পারে যে কারণে বড়বাজারে দে রোজ কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে কিন্তু বড়বাজারে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে সেখানকার যানবাহন রাখা নিয়ে যে জিনিসটি নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার খুবই গুরুত্বপূর্ণ ভাবে যে এই দিকটি ভাবছে তার কারণ যানবাহন না রাখতে পারলে সেই জায়গাটির পর্যটনদের জন্যে খুব একটা প্রিয় বা শুভকর হবে না আগামীদিনে কিন্তু বড়বাজার এমন একটি বাজার যেখানে আর মানুষের দৈনন্দিন জীবনের সব কিছু পাওয়া যায় এবং খুব সস্তা দামে তারা যেখান থেকে কিনতে পারে কিন্তু সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে বড়বাজারে যদি কেউ না কিনে দেখেন না কেনে সেই মানুষ ঠকে যেতে পারে ঠকা যেমন ঠকা বলতে মানুষকে বোঝানো হচ্ছে একটা জিনিসের না দিয়ে সেই জিনিসটির দাম ধরে নেওয়া এটা অনেক জাগায়তে হয়ে থাকে তা আমাদের বড়বাজারও এর ব্যতিক্রম নয় কিন্তু মানুষ যদি একটু দেখা দেখে শুনে জিনিসপত্র কেনে তালে খুব ভালো জিনিস সস্তা দামে পাবে এই জিনিসটাকে মানুষ কিনে এনে আশেপাশের লোকালে ব্যবসা করতে পারে এই আশাতে মানুষ খুব লাভজনক এবং এটি খুব আর্থিক দিক থেক মানুষ সচ্ছলতা পাবে বড়বাজারের সংলগ্ন একালার মধ্যে শপিং মল আছে এদের মধ্যে তার মধ্যে হচ্ছে অ্যাক্রোপলিশ মল সাউথসিটি মল অন্যতম আর এই দিক থেকে পশ্চিমবঙ্গের লাভজনক ব্যবসা